আজ আমি দুলমী নডিহা থেকে পুরুলিয়া রেল স্টেশনে যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম সকাল দশটায় এবং দুশো টাকা অ্যাডভান্সও পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু আমার একটি অন্য কাজ পড়ে যাওয়ায় আমি এখন এই ক্যাবটি বাতিল করতে চাইছি এবং আমার পেটিএম আকাউন্টে টাকা ফেরত পেতে চাইছি